গ্রামের মানুষরা অনেক ধরনের খেলা খেলে থাকে আর সেই খেলাগুলো থেকে তাদের অনেক ধরনের উপকারও হয়ে থাকে গ্রামের মানুষরা যে সব খেলাগুলো খেলে থাকে সেগুলোর মধ্যে হচ্ছে যেমন ক্রিকেট ফুটবল হকি কাবাডি আরও অনেক ধরনের যেমন গ্রামে কোনো একটা জায়গায় ক্রিকেট খেলার প্রতিযোগিতা হচ্ছে তো সেই প্রতিযোগিতায় সেই গ্রামের আশেপাশের থেকেও মানে গ্রামের আশেপাশের থেকেও অনেকজন মানুষ এসে পড়ে সেই প্রতিযোগিতায় ভাগ নিয়ে থাকে সে তার থেকে সেই গ্রামের এবং আশেপাশের গ্রামের মানুষদের সঙ্গে তাদের ভাব প্রকাশ হয়ে সম্পর্ক আরও বেড়ে যায় আর সে সেই ক্রিকেট প্রতিযোগিতায় যদি কোনো পুরস্কারের বলা হয়ে থাকে তাহলে পুরস্কার কিংবা টাকা দেওয়ার তো যেমন অনেকগুলো টিমের মধ্যে খেলা হল সেই টিমের মধ্যে যে দলটা জিতল সেই দল সেই দলটা টাকা কিংবা পুরস্কার পেয়ে থাকে আরও অনেক ধরনের তারপর শহরের তুলনায় গ্রামের মানুষেরাই ভালো ভালো খেলাধূলায় হয়ে থাকে আর সেই খেলাধূলা বেশি খেলার জন্যই তাদের শারীরিক শারীরিক সুস্থতা ভালো থাকে তারা মানসিক দিক থেকেও অনেকটা ঠিকই থাকে তারা খুব পরিশ্রম করে সেই জন্য তাদের শরীরটাও ভালো থাকে